যে ভালো মানের জাত পশুর কথা বলছি বলছি যে ধরে নাও আমাদের একটা গরুর দরকার তো আমরা গরু কিনতে যাব হাটে তো যখন গরুর হাটে কিনতে যাচ্ছি হাটে গিয়ে হাটে গিয়েছি তো যখন অনেকটা গরু থাকবে একটা হাট মানে অনেক কিছু আছে গরু আছে ছাগল আছে অনেক হাঁস মুরগি সব কিছু আছে তো আমাদের গরুর দরকার আমরা গরু কিনতে যাব তো সেই হাটে গিয়ে দেখলাম যে আমাদের একটা স্বাস্থ্য সাথে একটা গরু আছে খুব মোটা সে তাজা সুন্দর তার চেহারা তো সেই গরুটার খুব পছন্দ হয়েছে যেমন ধরে নাও ভালো জাতের জাতের কথা বলছি যে ভালো জাত ধরে নাও আমরা একটা বাড়িতে গরু পুষছি বা ছাগল পুষছি তো একটা গরু আমাদের হা মাঠের থেকে আমরা কিনে নিয়ে এসেছি হাটের থেকে সরি হাটের থেকে কিনে নিয়ে এসেছি তো আমরা একটা গরু কিনে নিয়ে এসেছি একটা ছাগল কিনে নিয়ে এসেছি তো আমরা এই ছাগলের যেভাবে ট্রিটমেন্ট করছি গরুরও সেভাবে ট্রিটমেন্ট করছি তো এই গরুটা দেখছি খুব স্বাস্থ্য স্বা শো ইয়ে হচ্ছে স্বাস্থ্য হচ্ছে তো তাজা হচ্ছে তো ছাগলটার যেভাবে ট্রিটমেন্ট করছি গরুটারও সেভাবে ট্রিটমেন্ট করছি তো গরু ছাগলটা হচ্ছে না তো আমরা কী ভাবব গরুটা ভালো মানের জাত ছাগলটা ভালো মানের জাত না তো গরুটা যদি ভালো মানের জাত নাই হবে তো গরুটা যেভাবে ট্রিটমেন্ট করছি ছাগলটারও সেভাবে ট্রিটমেন্ট করছি সেই জন্য বোঝা যাচ্ছে যে গরুটাই ভালো মানের জাত তো ধরে নাও আমাদের যেমন কুরবানির ঈদ হয় তো আমাদের গরু লাগে আমাদের মুসলিমের সমাজে আমাদের গরু কুরবানির ঈদে গরু কুরবানি দেয় তো আমরা গরু কেউ কেউ বাড়িতে ছোট থেকে পয়সা আর কেউ হাটে গিয়ে কিনে আনে তো হাটে গিয়েছি অনেক গরু দেখেছি তো কেউ কেউ দেখলাম কোনো কোনো গরু দেখলাম মুখ থেকে লালা ঝরছে হাড্ডি গুড্ডি বার হয়ে আছে তার স্বাস্থ্য ভালো নেই তো আরেকটা গরুর দেখছি যে তার মোটা তাজা গরু তো এরকম পাছা টাছাগুলো মাংস ঝুলছে তো সেই জাতের গরুটা নিলে হয়তো আমাদের ভালো হবে তো সেইভাবে আমাদের কুরবানি দিতে হবে তো লোকের ভালোভাবে মাংস যে ভাগ হবে ভালোভাবে তাদের কাছে পৌঁছাবে ওই গরু নিলে ভালো মানের জাত এটাই বলে তো আমরা অনেকে অনেকেই কী করি পয়সার জন্য ভালো মানের জাত নিতে পারি না তো এইভাবে